আপনি মাংস দোকান মাংসের দোকানের দিদি বলছেন তো কালকে না আমি আপনার দোকান থেকে মাংস কিনে এনেছিলাম মনে আছে বিকেলে মাংসটা না একদম ভালো ছিলো না মাংসটা একদম খেতে ভালো ছিলোনা রান্না করেছি ভালো লাগেনি খেতে একদম কেউ খায়নি আমাদের বাড়ির মাংসটা একদম গন্ধ ছিল মনে হচ্ছিলো আপনি সকালে কেটেছেন সেটা আমাকে বিকেলে দিয়ে দিয়েছেন তাহলে গন্ধটা কোথা থেকে এসছে বলুন আমি এরকম আশা করিনি যে আপনার দোকান থেকে সবসময় মাংস খেয়েও আমাকে গন্ধ মাংস খেতে হবে এটা আমি কোনোদিন আশা করিনি এবার থেকে আপনার দোকান থেকে আর মাংস কিনবো না তাহলে দেখুন আপ দেখুন আপনার দোকানে কেউ আছে সে ওই ভালো মাংস হয়তো আপনি কেটে রেখেছেন খানিকক্ষণ আগে তার সাথে ফ্রিজের মাংস অ্যাড করে দিয়ে দিয়েছে আমাকে আপনি হয়তো তখন তো ছিলেন না দেখুন আপনার দোকানে যারা ছিলো তারাই করেছে তাদের কাছেই জিজ্ঞাসা করে দেখুন নয়তো আমায় আমি কি মিথ্যা কথা বলবো বলুন এতদিন থেকে আপনার কাছে খাচ্ছি আপনার তো আপনি তো আমাকে বিশ্বাস করেন আর আমিও আপনাকে বিশ্বাস করি সেই হিসেবে আমি জানি যে আপনি বলেছেন যে এটা তো এক্ষুনি কেটেছে ওই জন্য আমি বিশ্বাস করে নিয়ে এসছি দেন নি আপনার যারা আছে কাজ করছে দেখুন তারা হয়তো দিয়ে দিয়েছে নয়তো মাংসটা গন্ধ কী করে হবে আপনি বলুন কী করতে হবে আর ভবিষ্যতে যেন এরকম কোনোদিন কোনো মাংস আর আমি তো সামনা সামনি না কেটে আর কোনোদিন কোনও মাংস নেবোই না জিগাসা করুন আশা করছি ওরা স্বীকার করবে কি জানি না তবে আমি বলে দিলাম যদি আপনার দোকান থেকে নিই তাহলে আমি আর কোনোদিন আগের কাটা মাংস নেব না সদ্য আমাকে কেটে দেবেন সেই মাংস ছাড়া আমি নেব না না আমি নিয়ে গেছি সন্ধ্যাবেলা আমি রাত্রিবেলায় রান্না করেছি আটটার সময় ঠিক আছে দেখুন কী আর হবে হ্যাঁ রাখুন আর ভবিষ্যতে যেন এরকম না হয় একটু খেয়াল রাখবেন